গাছপালা দিয়ে আমরা বিভিন্ন আসবাবপত্র তৈরি করি এবং গাছ আমাদের অক্সিজেন দেয় আমাদের পরিবেশের সমতাও বজায় রাখে হুম গাছ থেকে জ্বালানি কাঠ হিসেবেও ব্যবহার করা হয় আমি যদি কিছু দিন বাইরে যায় আমার বাড়িতে পাহারাদারকে রেখে যেতে হয় যাতে গাছে যত্ন নেয় এবং গাছকে পরিচর্চা করেন এবং একটি গাছ একটি প্রাণ তাকে আমি পাহাদারকেও বুঝিয়ে যাই ঝে আমি বাড়িতে নেই বলে ওর যত্ন করবে না গাছ শিশুর সমতুল্য গাছকে বাড়তে দিতে হয় হুম গাছের পরিচর্চাও করতে হয় গাছে যত্ন না লিলে আমরা কোথায় অক্সিজেন পাবো এবং আমাদের আসবাবপত্র কোথা থেকে তৈরি হবে এবং গাছের আঠাও আমাদের রজন হিসেবে ব্যবহার করাই হয় এবং গাছের রসও ধুনো হিসেবে ব্যবহার করা হয় গাছ তাহলে যত্ন নিতেই হবে গাছকে ছোটোর থেকে আমি এতো যত্ন নিয়ে বড়ো করলাম আমি ক দিন বাইরে যাচ্ছি তুমি আমার গাছটা দেখো গাছগুলো দেখো এবং যত্ন নাও তুমি জানবে ও গাছ নয় ও শিশু ওকে যত্ন নিতেই হবে এবং ওর দিকে লক্ষ্য খুব ভালো করে করবে তোমরা হয়তো জানো না গাছ শিশু সন্তানের মতো আমি ভালোবাসি গাছ নিয়েই আমি সারা দিন একটা গাছের পাতা সব সময় লক্ষ্য করি যে পাতাটায় পোকা যাতে না আক্রমণ করে সেদিকে আমার সব সময় লক্ষ্য এবং আমি গাছকে খুব ভালোবাসি এবং গাছকে আমি খুব যত্ন করি এবং স্নেহও করি